হ্যাঁ হ্যালো কে বলছেন

আমার তো দোকান খোলা থাকে সন্ধ্যে পাঁচটা থেকে সাড়ে আটটা অবধি খোলা থাকে তো আপনি কি আমার দোকানে অনেক কিছুই পাওয়া যায় আপনি যেই জিনিসটা আমার দোকানে যে জিনিসটা পাওয়া যায় তার মধ্যে যদি আপনি খেতে চান অবশ্যই পাবেন কেন পাবেন না হ্যাঁ অবশ্যই পাবেন পাঁচটা থেকে সাড়ে আটটা অবধি ওই খাবারগুলো আরামসে পাওয়া যায় এবং আমার দোকানে এই খাবারগুলি খুবই ভালো হয় অন্যান্য দোকানের থেকে সেই জন্য অনেক দূরদূরান্ত থেকে লোক বা মানুষজন আমার দোকানে খেতে আসে কিন্তু একটা সমস্যা আছে আজকে কিন্তু কাঠি রোলটা পাওয়া যাবে না কিছু কাজের চাপের কারণে কাঠি রোল তৈরি করতে যে সমস্ত জিনিসগুলি আনা হয় সেই সমস্ত জিনিসগুলি আজকে আনা হয়নি সেই জন্য কাঠি রোলটা আজকে পাওয়া যাবে না এবং অন্যান্য খাবার যে সমস্ত আমার দোকানে পাওয়া যায় সেই সমস্ত খাবারগুলি আজ থেকে পাওয়া যাবে কিন্তু কাঠি রোলটি বাদে তো কাঠি রোলটি খেতে গেলে আপনাকে অন্য দিন আসতে হবে আর অন্যান্য খাবার কিন্তু পাওয়া যাবে আজকে বুঝেছেন হুম হুম হুম তা করলেও হয় এবারে শুনুন এবারে আপনি যে আপনাকে বলে রাখছি আমার আমার যে সমস্ত দোকানে আমার খাবার দোকানে যে সমস্ত খাবার পাওয়া যায় তার রেট বা দাম জানেন তো না এসে যদি চব্য করেন সেটা খুব ভালো হবে না সেই জন্যেই আগে থেকে বলে দিচ্ছি জানেন ও আপনি নতুন আচ্ছা তাও বলে দিই আমার ঝালমুড়ি পনেরো টাকা পার পিস ঠোঙা ও কাঠি রোলটা ত্রিশ টাকা এবারে আপনি যেহেতু আসেন আপনাকে প্রথম আসছেন সেহেতু আপনাকে হয়তো কিছু কমে করে দিতে পারি বুঝেছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ রাখুন